আমি গাছ পালা বৃদ্ধির জন্য পরিষ্কার পরিচ্ছন্ন মাটি ব্যবহার করি যেমন পোস মাটি এবং মাটিটা উর্বর কিনা সেটা আগে দেখে নিই দেখে নিয়ে তারপর গাছ লাগাই এবং মাটিতে কিছুটা গোবর সার ছড়িয়ে দিই ছড়িয়ে দিয়ে তার উপরে গাছ লাগাই আমি গাছের জন্য যে সার ব্যবহার করি জৈব সার রাসায়নিক সার এই সব সার ব্যবহার করি এবং গোবর সার তার থেকে আরো গাছের পাতা সব দিয়ে গাছের গোড়ায় দিয়ে দিই তার থেকে পচে পচেও একটা সারের সার তৈরি হয় এই সার আমি ব্যবহার করি আর নানার কীটনাশক ঔষধ ব্যবহার করি যাতে গাছে পোকামাকড় না লাগে না হয় পোকায় না পাতা কেটে দেয় না ফুল কেটে দেয় ফল কেটে দেয় এই সার আমি ব্যবহার করে থাকি